দিদি সামনে তো তাহলে কী করা যায় বলো তো কী প্ল্যান করলে

তাহলে চলো বাড়িতে বড় করে একটা পার্টি দেওয়া হোক হুম বড় করেই অনুষ্ঠান তাহলে চলো কোনও পিকনিক স্পটে

আচ্ছা চলো তাহলে ভিক্টোরিয়া বা ইকো পার্কেই

হ্যাঁ তবে বাড়ি ওখানে তো রান্না করার ব্যবস্থা নেই বাড়ি থেকেই খাবার দাবার তৈরি করে নিয়ে যেতে হবে আচ্ছা তাহলে তুমি তোমার কয়েকজন বন্ধুদেরও বলে নাও আমি তাহলে আমার কয়েকটা বন্ধুদের বলে নিই আচ্ছা ওখানে গিয়ে খুব মজা করবো আমরা আচ্ছা